আমার মতে গান হলো একটা সাধনার জিনিস সেই হিসাবে গানকে বা কন্ঠকে ভালো করার জন্য তাহলে রেওয়াজ করতে হয় তবে রেওয়াজটা তো আর সব বয়সে হয় না হ্যাঁ শেখার কোনো বয়স নেই কিন্তু তবু এ তবু একটা বয়স থাকে ছোটো থেকে একটু রেওয়াজ করলে ভালোভাবে তালিম নিলেই গানের কন্ঠস্বরও খুব সুন্দর হয় তার জন্য তাকে খাওয়ারও একটা ব্যাপার থাকে মধু খেতে হয় গরম জল খেতে হয় সেই জন্য সুরটাও যেন ভালো হয় তবে হ্যাঁ ভালো মাস্টার দিয়ে তালিম নিলে ভালো প্রতিদিন সকালবেলা রেওয়াজ করলে তাতে সুর অনেক সুন্দর হয় তবে গানটাকে সেই হিসাবে কান্টিনিউ রেওয়াজ করতে হবে গানের সাথে জড়িয়ে থাকতে হবে তবে গানটা আরো মধুর হবে সুর হবে